আমি জ্যোতির্বিদ্যাকে ক্যারিয়ারে পরিণত করতে চাই কারণ কিছুদিন আগে মাকে নিয়ে একটা জ্যোতিষীর কাছে গিয়েছিলাম হাত দেখাতে হ্যাঁ সে হাত দেখে ভবিষ্যতবাণী করে হ্যাঁ বললো ভালোই হল ঠিকই হচ্ছে তাও দেখছি আবার সবাই পয়সাও দিচ্ছে পয়সা দিচ্ছে তালে ক্যারিয়ার পরিণত হচ্ছে ক্যারিয়ারে দিয়ে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে ভাবলাম যে আমি এই জ্যোতি বিস বিদ্যা নিয়ে পড়াশোনা করব যাতে আমিও ভবিষ্যতে এই জ্যোতিষী হতে পারি এবং লোকের কাছ থেকে লোকের হাত দেখে তার ভবিষ্যতবাণী করে যাতে আমি পয়সা নিতে পারি আমার এইটাই ক্যারিয়ারে উন্নতি হবে